হ্যাঁ অবশ্যই আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি হলেও আমাদের মাতৃভাষা বাংলা আমরা পশ্চিমবঙ্গে বাস করি এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীদের নয় প্রত্যেকটি ভারতবাসীকে বাংলা ভাষা জানা প্রয়োজন কেন না বাংলা আমাদের সংস্কৃতি এই বাংলা ভাষা দিবস বলে আমরা একুশে ফেব্রুয়ারি দিনটিকে জেনে থাকি এই ভাষার জন্য কত মানুষ মৃত্যুকে বরণ করেছেন হ্যাঁ ইংরেজি আমাদের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু তা বলে আমাদের নিজের ভাষাকে বর্জন করা কখনোই উচিত নয় বাংলা ভাষার মধ্যে একটা আলাদাই মাধুর্য আছে যেমন সেই প্রথম শ্রেণীর সহজপাঠে ছোটো খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আরেকটি ইঙ্গিত দিয়ে বোঝাতে চেয়েছেন যে বাচ্চারা কথা বলার সাথে সাথেই তাদেরকে বাংলা ভাষা শেখানো দরকার আমরা যদি আমাদের প্রজন্মের বাচ্চাদের না শেখাই তাদের মাতৃভাষা সম্পর্কে কোনো কিছু না বলি তাহলে ধীরে ধীরে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা বিলুপ্ত হতে দেখা যাবে